হ্যালো হ্যালো কে বলছেন বলুন কী বলবেন আমার শাড়ি অনলাইনে পাওয়া যাবে অনলাইনে কুরিয়ার করে এখান থেকে পোস্ট অফিসের মাধ্যমে যাবে হ্যালো আচ্ছা আমাদের এখানে বিভিন্ন রকমের শাড়ি দোকান আপনি আমাদের শান্তিপুরের তৈরি যে ঢাকাইগুলো আছে সেটা অনেকটাই কমে পাবেন মার্কেটের থেকে অনেক কমে কেন আমি এটা নিজস্ব করি ঘরে ওই জন্যে মানে অনেকটাই পাবেন এবং যে দামটা বলবো সেটা কিন্তু শিপিং ফ্রিই থাকবে যেহেতু সামনে পুজো আসছে তো সেই জন্যে কিন্তু আমাদের থেকে যে কোনো জিনিস কেনাকাটা করলেই ছোটো খাটো গিফ্ট কিন্তু অবশ্যই থাকবে ঠিক আছে আর যেহেতু পোস্ট অফিসের মাধ্যমে হয় তো সেজন্যে একটু অন্যান্য জায়গার থেকে এক দু দিন টাইম বেশি লাগতে পারে তাছাড়া কিচ্ছু না অনেকে পোস্ট অফিসের মাধ্যমে নিতে একটু ভয় পায় বলতে টাইমটা একটু এক দু দিন বেশি লাগে তাছাড়া কিচ্ছু না তো আপনি যদি নিতে চান তো যোগাযোগ করতে পারেন কেননা যে ভিডিওগুলো দেওয়া আছে না স্ক্রিনে নম্বর দেওয়া রয়েছে ওখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং সিল্কের আইটেমগুলোও একদমই কম দামেই পাবেন যেটা যে দামটা পাবেন মানে রিজেনেবেল দাম বলতে আপনারা কলকাতায় হোলসেলাররা যে দামটায় বিক্রি করে সে দামটাই কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন হোলসেল দামে একরকম ঠিক আছে স্যার একটা ফোন আসছে রাখছি আপনি পরে যোগাযোগ করে নেবেন